আমি প্রায় এক দিন ছাড়া বা প্রায় প্রতিদিনই কাছাকাছি শহর বা গ্রাম পরিদর্শন করি কারণ তার উদ্দেশ্য আমার গ্রাম বা শহরে অনেক কিছু কাজ থাকে যেগুলো আমাকে করার জন্য গ্রাম গ্রামে বা শহরে যেতে হয় কাছাকাছি তাছাড়াও আমি একটু ঘুরতে পছন্দ করি যেই কারণে আমি যখনই সময় পাই আমি চলে যাই শহরের দিকে বা গ্রামের খোলা হাওয়া খেতে বা গ্রামের খোলা হাওয়ায় অনুভব করতে সেই দৃশ্য গ্রামের দৃশ্য সব ও আপনারা সবাই জানেন খুব অপূর্ব সুন্দর যেটা আমাদের খুব ভালো লাগে যেই আবহাওয়া দূষণ মুক্ত খুব ভালো আবহাওয়া সেই হিসাবে আমরা আমি বেশিরভাগটা গ্রাম ঘুরতে চাই তাছাড়াও শহরে আমাদের দৈনন্দিন জীবনেও অনেক রকম কাজ থাকে যে কাজগুলি সারার জন্য আমাকে শহরে যেতে হয় শহর এমনিতেও খুব একটা ভালো না লাগলেও শহরে অনেক মানুষজন বাস করে যাদের সঙ্গে কথাবার্তা বা নানা রকম অনেক বন্ধুত্ব স্থিতি বাড়ে যার ফলে আমাদের অনেক চেনা জানা সম্পর্ক তৈরি হয় যেটার ফলে আমাদের দৈনন্দিন জীবনে খুব ভালো রকম সম্পর্ক হয় যেটাতে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু দেখার থাকে তাছাড়াও গ্রাম বা শহর পর্যবেক্ষণ করলে পরিদর্শন করলে আমরা অনেক কিছু জানতে পারি মানুষ কোন মানুষ কীভাবে বাসাবাস করছে তাদের কীভাবে দিন কাটছে সমস্ত কিছু আমরা নখদর্পণে নিজের চোখে দেখতে পারি বা সেই জিনিসগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করতে পারি